আমার কাছে অনেক ঐতিহাসিক যুদ্ধ বা আন্দোলনের ছবি রয়েছে এবং এই সমস্ত ছবি আমি নিজের হাতে আঁকি বা আঁকতে ভালোবাসি কারণ এ সমস্ত ছবির মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি কীভাবে আমাদের ভারতবর্ষকে সাম্রাজ্যবাদী শক্তি গ্রাস করেছিলো এবং আমরা আরও জানতে পারি যে এই সমস্ত যুদ্ধের এই সমস্ত যুদ্ধে কীভাবে হাজার হাজার মানুষ প্রাণ দিয়েছিলো আমাদের ভারতবর্ষটাকে স্বাধীন করার জন্য এই সমস্ত ছবি দেখে আমি ভীষণভাবে ইন্সপায়ার হয়ে যাই এবং আমার খুব ভালোলাগে এই সমস্ত ছবি আঁকতে এই সমস্ত ছবি আঁকলে সমাজের মানুষকে ভীষণভাবে ইন্সপায়ার করা যায় এবং সমাজের মানুষ যাতে এরকম ভুল আর জীবনে না করে সেই জন্য আমাদের এই সমস্ত ছবি সমাজের মানুষকে দেখানো উচিত সমাজের মানুষ যেন একইরকম ভুল আর না করে যা তাদেরকে আগের থেকে আমাদের সতর্ক করে দিতে হবে আমি পড়াশুনার পাশাপাশি নিজেকে অনেক কিছু কাজেই যুক্ত রাখতে চাই যেমন সমাজ সেবি সমাজসেবিকা ড্রয়িং নাচ গান এ সমস্ত কাজ কিন্তু সমাজসেবিকাটা আমার কাছে একটা আলাদাই জিনিস এবং আমি এটা করে নিজেকে খুব ভালো লাগে এবং আমার খুবই মানে আনন্দিত উপভোগ হয় যে আমি মানুষের জন্য জীবনে কিছু না কিছু করতে পারছি এই সমস্ত কাজ তো প্রত্যেকেরই করা উচিত আর আন্দোলনের ছবি তো আমরা অনেকেই দেখে থাকি কিন্তু সেই সমস্ত আন্দোলনের ব্যাপারে আমরা খুব একটা ভাবি না কিন্তু আমাদের এখন মাথায় রাখতে হবে যেন ভবিষ্যতে আর এরকম কাজ কোনোদিনও না হয়